সুস্থ জীবন বলতে খালি ভালো খাওয়া পড়া এগুলো ছাড়া খেলা আমাদের দৈনন্দিন জীবনটাকে সুস্থ রাখতে প্রচুর সাহায্য করে সারা সারা দিনের কাজকর্মের পর অল্প বিশ্রাম নিয়ে সকাল বা বিকেলের দিকে যদি এক ঘণ্টা সময় বের করে খেলাধুলো করা যায় তবে আমাদের দেহ মন সমস্ত কিছু ভালো হয়ে যায় খেলার মাধ্যমে আমাদের শরীরচর্চাও করা হয় এর ফলে আমাদের শরীরে হৃদস্পন্দন স্বাভাবিকও থাকে নিশ্বাস প্রশ্বাসও সঠিকভাবে হয় এছাড়াও ক্ষিদে ঘুম দুটোই বাড়ে তাছাড়া খেলার সময় আমরা মানসিক দিক থেকেও তাজা থাকি সমস্ত দুঃখ কষ্ট ভুলে আমরা খেলা নিয়ে মেতে থাকি খেলাধুলো ফলে মানুষের শারীরিক ও মানসিক এই দুই সুস্থতা বজায় রাখতে সাহায্য করে